হ্যাঁ আমি বাংলা ভাষা শিশুদের শেখানোর অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা নিই এবং শিশুদেরকে শেখাই কারণ আজকের বাবা মা রা শিশুদেরকে বাংলা ভাষা শেখাতে চান না এবং শিশুরা ভুলে যেতে বসেছে আমাদের কৃষ্টি আমাদের সংস্কার এর জন্য আমাদের বাংলা ভাষাটা শিশুদের অবশ্যই শেখাতে হবে বাবা মাদের উচিত ইংলিশ মিডিয়ামে তাদের বাচ্চাদের পড়াশোনা করাক কিন্তু সাথে সাথে আমাদের বাংলা ভাষাটাও যাতে শেখায় তার ব্যবস্থা করুন বাচ্চাদের মধ্যে আমাদের বাংলার কৃষ্টি এবং সংস্কৃতি যাতে জাগ্রত হয় তার ব্যবস্থা করুক আজকের বর্তমান সমাজের বাচ্চাদেরকে যদি আমি জিজ্ঞেস করি প্রফুল্ল চাকী কে ছিলেন ক্ষুদিরাম বসু কে ছিলেন তারা কেউ উত্তর দিতে পারেন না তাই বাবা মাদেরকে বলবো যে এই এই যে আমাদের ইতিহাস যে বাচ্চারা ভুলতে বসেছে সেটা যাতে ভুলতে না ভোলে সেটার জন্য ব্যবস্থা গ্রহণ করা আর আমি এবং আমার পুরো বন্ধুবান্ধবদেরকে বলি যে বাচ্চাদের বাংলা ভাষা শেখার ওপর গুরুত্ব দিন প্রথম ভাষা না থাকলেও দ্বিতীয় ভাষা হিসাবেও যদি ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট আপনি ইংলিশ মিডিয়ামের বাচ্চাকে পড়াক প্রথম ভাষাটা ইংরেজি থাকবে কিন্তু দ্বিতীয় ভাষাটা যাতে বাংলা অবশ্যই হয় হিন্দি না নিয়ে তার যে আমাদের বাংলার শিশুরা বাংলা ভাষায় অনুপ্রাণিত হয় এবং বাংলার ভাষা বাংলা কে উজ্জ্বল এবং বাংলার মান রক্ষা করে তার ব্যবস্থা করা